আমি আঞ্চলিক উপভাষা কিছু কিছু শিখেছি যেমন বাঙালি মারোয়াড়ি সাঁওতালি কিছু শিখেছি এবং কিছু বলতেও পারি ব্যবহার করি সেই সব তাদের সঙ্গে অল্প অল্প কথা বলি এই সম্পর্কে আমি অনেক কিছুই বলতেও পারব এই ভাষাগুলি আমাদের এখানে প্রচলিত আছে বিভিন্ন জায়গায় তারা বসবাস করে থাকে এখন থাকে না এখন অনেকেই মোটামুটি বাঙালিতে এসেছে এবং বসবাস করছে আমাদের সঙ্গেই তারা থাকে